সেলাই বলতে আমাদের যেটা প্রথমেই মাথায় আসে সেলাই বলতে সূচ সুতোর ব্যবহার কাজ করা এবং এখন বর্তমান যুগে আধুনিক যুগে অনেক রকম মেশিন উঠেছে মেশিন আগে যেরকম ছিলো পায়ের মেশিন এখন আরও নিত্য নতুন হচ্ছে উন্নতমানের মেশিন উঠেছে এবারে বোনার ক্ষেত্রে যদি বলি তাহলে বলবো আগে মা ঠাকুমাকে দেখে এসছি কুরুস কাটি এবং উল দিয়ে সোয়েটার টুপি আরও নানান রকম জিনিস বোনে বুনতো আর এখন আরও উন্নত যুগে তো মেশিন হয়ে গিয়েছে এখন সোয়েটার বলো তারপরে হচ্ছে মোজা টুপি সব কিছুই মেশিনে তা বোনা হয় আর যদি বলেন যে কী ধরনের কাপড় তৈরি করে থাকি বা করতে পছন্দ করি আমরা হচ্ছে দেখুন আমরা তো ফ্যাশান ডিজাইনার না হচ্ছে মোটামুটি কাজ চালানোর মতন আমরা জিনিস হচ্ছে করে থাকি যেমন ধরুন ঘরের হচ্ছে ফলস পার বসানো তারপরে ধরুন পিকো করা ব্লাউজ কাটিং তারপরে নাই টি চুড়িদার এইসব করে থাকি নানান রকম জিনিস এবং কৌশল যদি বলতে থাকেন তাহলে বলবো ঠিকঠাক মাপ অবশ্যই জানতে হবে এবং ঠিকঠাক মাপ নিয়ে কাটিং হচ্ছে কাটিংটা ঠিক মতোন করতে হবে এবং ভালো করে সেলাইটাও করতে হবে সেদিকেও খেয়াল রাখতে হবে এটাই ব্যস আর কিছুই না আর আর যদি বলেন যে আপনি দ্রুত বা ভালো কাজ করার জন্য কী প্রয়োগ করেন তাহলে বলবো এখন অত্যাধুনিক যুগে নানান রকম ইলেকট্রিক মেশিন উঠে গিয়েছে ওই মেশিনের দ্বারাই খুব তাড়াতাড়ি হচ্ছে কাজ করতে পারা যায়